আমাদের এখানে কূপ থেকে সাধারণত মটরের সাহায্যে বৈদ্যুতিক মটরের সাহায্যে জল বের জল তোলা হয় আর বৈদ্যুতিক মটরের সাহায্যে জল তোলা হয় ও সেই বৈদ্যুতিক মটরের মধ্যে সেকশন পাইপ ও ডেলিভারি পাইপ লাগে সেকশন পাইপ সেকশন পাইপ প্রথমে যে কূপ আছে সেই কূপের মধ্যে নামিয়ে দেওয়া হয় এবং চেক হোলটি ভালোভাবে লাগানো হয় যাতে চেক হোলটা না খুলে যায় আর তারপর সেই চেক সেকশন পাইপটা লাগাবার পরে ডেলিভারি যেদিকে জলটা বেরোচ্ছে সেইদিকে ভালো করে জলটা হাতে করে দেওয়া হয় জলটা দেওয়ার ফলে যে সেকশন পাইপটা আছে চেক হোলটা সম্পূর্ণরূপে লেগে যাবে এবং যাতে সেকশন পাইপটার দিকে কোনোরকম বাতাস না নেয় তার কারণে ডেলিভারির দিকটায় সম্পূর্ণ জল লাগাবার জল দেওয়ার পর ডেলিভারি পাইপটা লাগানো হয় লাগানোর পরে মটরটা ভালোভাবে স্ট্যান্ড করে রেখে আর মটরের তারটা নিয়ে যে বৈদ্যুতিক যেখানে বোর্ড থাকে সেই বোর্ডের মধ্যে লাগানো হয় লাগাবার পরে সেখানে সুইচ দেওয়া হয় সুইচ দেওয়ার পর সেই মটর থেকে বা কূপ সেই মটর থেকে কূপে কূপের যে জল সে জল উপরে উঠে আসে